আমার কাছে থাকা দ্বিতীয় নেতিবাচক জিনিসটি হলো সোফা আমার বাড়িতে সেরকম বসার খুব ভালো কিছু জিনিস ছিলো না তাই বাড়িতে আলোচনা করা হলো যে একটি সোফা কেনা হোক তো ভালো কম্পানিরই সোফা নেবো বলে ঠিক করলাম কিন্তু সেদিনে বাজারে গিয়ে দেখলাম যে একটি দোকানে সেটাও ভালো কোম্পানির সোফা নিলাম কিন্তু বাড়িতে এনে কিছু দিন ব্যবহার করার পর দেখছি সোফার মাঝখেনটা ছিঁড়ে যাচ্ছে এবং বেডটা বসে যাচ্ছে এবং এ খুব খারাপ লাগলো এছাড়াও সোফাতে বেশ কিছু দিন বসার পর দেখছি শরীরে অসুবিধাও হচ্ছে কোমরে যন্ত্রণা হচ্ছে ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার বললো ওই উঁচু জিনিসের উপর বসা ঠিক নয় মেঝায় বসতে হবে তবে শরীর সুস্থ হবে এই সব কথা ভেবে মেঝেয় বসলাম তাই আমি মনে করি কিনেও যেমন সোফাটা ভালো লাগলো না আর শরীরও খারাপ হতে লাগলো তাই সোফাটাকে আমি আমার ক্ষেত্রে নেতিবাচক জিনিস বলেই মনে করি